আমি একবার পরীক্ষায় ক্লাস টেন পড়ে টেনের পরীক্ষায় ফেল করেছিলাম তখন আমার বাবা আমাকে ভাগটিকে একটা ভালো কোচিংয়ে দিয়ে পড়িয়েছিল তা সত্ত্বেও আমি ফেল করেছিলাম তখন আমার বাবা রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তারপর কিছু দিন পর আমি আমাদের পিসির বাড়িতে গিয়েছিলাম তারপরে অনেক দিন হয়ে গেল হয়ে গিয়েছে বাবা আমাকে গিয়ে নিয়ে বাড়িতে আসল এসে বলল যে আরো ভালোভাবে পড়াশুনো কর পরের বছরে ভালো রেজাল্ট করতে হবে আমি বাবাকে বললাম ঠিক আছে পরের বছরে ভালো রেজাল্ট করব তারপর আবার কয়েক দিন পরে আমাকে আমি এক দিন আমি সন্ধ্যা করে বাড়ি এসেছিলাম পড়তে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি বাড়িতে এসেছি আবার আমাকে বকাবকি করছিল বলছিল যে কোচিংয়ে ছুটি হয়েছে চারটের সময় তুই এখন আমি বাড়িতে এসেছিলাম তখন আটটা বাজে বলছে চারটের সময় ছুটি হয়েছে আটটার সময় কী করছিলি বলে আমাকে মারধর করছিল তখন আমার মা আমাকে বাবাকে বোঝালো যে বন্ধুদের সঙ্গে ঘুরছিল ছেড়ে দাও আর হবে না আমিও বললাম যে আর হবে না এই ভুলটা বলে বাবা আর আমাকে কিছু বলল না তারপর ভালো ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলাম